একটি মুদি দোকানের বর্ণনা দিতে গেলে আপনাকে অনেক কিছু বলতে হবে যেমন সেই মুদি দোকানে কী কী পাওয়া যায় আপনি কী কী নিতে পারেন এসব বিভিন্ন কথাবার্তা একটি মুদি দোকানে সাধারণত যে জিনিসগুলি পাওয়া যায় চাল ডাল আলু পিঁয়াজ আদা রসুন বাচ্চাদের খাবার লজেন্স এই সব সামগ্রী পাওয়া যায় এবার আপনি যদি একটু উন্নত মানের জিনিস পেতে চান যেমন সাবান শ্যাম্পু তেল বডি ওয়াশ ফেস ওয়াশ এই সব ধরনের জিনিসপত্র যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে পাড়ার মোড়ের ম বড়ো মুদির দোকানটিতে পাড়ার মোড়ের বড়ো মুদির দোকানটিতে আপনাকে যেতে হলে আপনি ওখানে অনেক রকমের সামগ্রী পেয়ে যাবেন অনেক রকমের অপশান পেয়ে যাবেন যেগুলির মধ্যে আপনি ভালো জিনিসটি বেছে নিতে পারবেন আর সাধারণত গ্রামের ছোটো মুদি দোকানটিতে আপনি অতগুলো অপশান পাবেন না যেখানে আপনি ভালো জিনিসটি পাবেন সেখানে খুব বেশি হলে দু তিন রকমের ভ্যারাইটিস রাখে কিন্তু পাড়ার বড়ো মুদির দোকানটিতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রাখে যেখানে হয়তো আপনি কোনো শ্যাম্পু নিতে গেলে সেখানে আপনি বড়ো ফাইল না নিয়ে ছোটো ফাইলও নিতে পারেন বা মাঝারি ফাইলটিও নিতে পারেন একটি শ্যাম্পু বা একটি সাবানের দাম সেটার প্যাকেটেতে লেখা থাকে এবার আপনি সেক্ষেত্রে তো দাম কষাকষি করতে পারবেন না না আপনাকে যে দাম দেওয়া থাকবে সেটি দিয়েই নিতে হবে কিন্তু চাল যদি চল্লিশ টাকা কেজি হয় আপনার মুদি দোকানটির যে ব্যাপারী তার সঙ্গে যদি আপনার চেনা পরিচিতি থাকে সেখানে আপনি কী বলতে পারেন যে না দাম চল্লিশ টাকা কেজি আমি নাহয় আটতিরিশ টাকা দিই এরকমভাবে আপনি দাম কষাকষি করতে পারেন আর ধার বাকির যে ব্যাপারটি ধার বাকির ক্ষেত্রে কেমন হয় আপনার কাছে সে তখন যদি সেই মুহুর্তে কোনো সামগ্রী কেনার ক্ষেত্রে নগদ কিছু টাকা কম পড়লো তখন আপনি কী করতে পারেন যে আপনি গিয়ে বলতে পারেন যে আমি এখন কিছু টাকা দিচ্ছি আর বাদ বাকি টাকাটা পরে কিছু সামগ্রিক নেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দেবো এইভাবে চলতে থাকে